ওয়েটার শুনুন আমি কিছু অর্ডার করার আগে প্রথমে আপনি আমাকে এক গ্লাস গরম জল এনে দিন এই শীতে আমার বাচ্চারা খুব শীত পেয়েছে তাই আপনি আমাকে প্রথমে আগে এক গ্লাস গরম জল এনে দিন তারপর আমি অর্ডার করছি গরম জলটা এমনভাবে আনবেন যাতে অধিক সময় ধরে সেটা গরম থাকে আর আমরা যেহেতু আপনার রেস্তোরাঁয় ঘণ্টা দুয়েক বসব খাওয়া দাওয়া করব সেহেতু আপনি গ্লাসের পরিবর্তে ফ্লাস্কেও দিতে পারেন যাতে ওই গরম জল আমরা দুঘণ্টা ধরে চালাতে পারি